আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো চ্যালেঞ্জিং একটা গান গাওয়া অর্থাৎ আমি গিয়েছিলাম একটা গানের প্রতিযোগিতায় যদিও আমি কোনো বড় শিল্পী নই তবে পারি না যে এমনও নয় শিক্ষক মহাশয়ের কাছ থেকে যতটা সম্ভব শেখা প্রয়োজন ততটাই শিখেছি প্রয়োজনের প্রয়োজনীয় যতটুকু ততটা তালিম নিয়েছি এবার এলো সেই সঠিক সময় যে সময় একের পর এক শিল্পী মঞ্চে উঠে প্রতিযোগিতায় তার কলাকুশলী প্রদর্শন করছে এবং বিচারকবৃন্দ তাদের মতামত শোনাচ্ছেন অবশেষে এলো আমার পালা মঞ্চে ওঠার আগে বুকের ভেতরটা ভীষণ রকম ধরাস ধরাস করতে লাগল এরপর আমি উঠলাম মঞ্চে যখন আমি গানের জন্য প্রস্তুত হলাম তখন জানতে পারলাম আমাকে যে গান গাওয়ার কথা বলা হয়েছিল সেই গান তারা পরিবর্তন করে দিয়েছেন আমার তো মনে হলো আমি এ কোন পরিস্থিতিতে পড়লাম বিচারকবৃন্দের মধ্যে থেকে একজন বলে উঠলেন আমাকে তুমি কি আমাদের পছন্দ মতন গান গাইতে পারবে তখন আমি তো হতবাক হলাম তবে এটা ছিল আমার কাছে চ্যালেঞ্জ আমাকে গাইতে বলা হলো টাইটানিক ফিল্মের মাই হার্ট উইল গো অন আমি ভাবলাম এ কোন বিপদে পড়লাম এ যে পাশ্চাত্য গান তখন ঈশ্বরের নাম নিয়ে মনে মনে আমি জোর পেলাম এবং চোখ বন্ধ করে দীর্ঘ একটি শ্বাস নিয়ে শুরু করলাম গানটি যেটি ছিল পাশ্চাত্য সঙ্গীত এবং আমার গান শুনে বিচারকগণ মুগ্ধ হলেন এটি ছিল আমার জীবনের একটি বড় চ্যালেঞ্জ